আমি বর্ষাকালে কিছু গাছ লাগাতে চাই সেরকম ফলের গাছ ফুলের গাছ ফুলের গাছ কেন লাগাতে চাই বর্ষাকালে বৃষ্টি হলে মাটি ভিজে থাকে তাই এতে গাছগুলো খুব ভালো হয় ফলের গাছও লাগাতে চাই ফলের গাছ লাগাতে চাই যেমন আমগাছ কাঁঠালগাছ লিচুগাছ জামগাছ এইসব লাগাতে চাই এইসব গাছ লাগালে আমাকে যেমন ছোটো থেকে জল দিয়ে দিয়ে অন্যকালেতে বড়ো করতে হয় কিন্তু এটা কি হয় বর্ষাকালেতে সেইটা করতে হয় না মাটি ভিজে থাকে ওর কারণে গাছটা খুব সুন্দর হয়